মাছ ধরার কিছু পরিকল্পনা বা কৌশল আছে সাগরের ক্ষেত্রে হোক নদীর ক্ষেত্রে হোক খালের ক্ষেত্রে হোক বা মাঠের বা বিলের ক্ষেত্রে হোক প্রথম পরিকল্পনা সাগরে ধরতে গেলে জাল লাগবে বড়ো বড়ো জাল বেঞ্স জাল তারপরে ওটাকে নিয়ে মোট করে নিয়ে গিয়ে সাগরে ফেলতে হবে ফেলে অপেক্ষা করতে হবে পরে তারপরে মাছ ধরতে হয় যদি আবার সাগরে মনে করি সুদ বা দন দেব সাগরে পাল্টা বরাবর বা একটু মাছ মাছ পথে সেক্ষেত্রে ওই একই সেম সিস্টেমে যেতে হবে

নদীর ক্ষেত্রেটা আরও সুযোগ হয় ছোটো ডিঙি নৌকা হলে হয়ে যায় ডিঙি নৌকাটাকে নিয়ে প্রথমে একটা বেঞ্চ জাল বেঞ্চ জাল বলে আমাদের এখানে বেঞ্চ জাল নিয়ে গিয়ে প্রথমে স্রোতের বিপরীত দিকে যেদিক দিয়ে স্রোত যায় সেই দিকে মুখ করে জালটা টানাতে হয় তার আগে গ্রাফিন বা কিছু জাতীয় বা পাড়ে কোনো কিছু দিয়ে আটকে রাখতে হয় যেন জালটা ধরে রাখতে পারে ফোঁটা মেরে তাতে দড়ি মেঁধে রশ্মি বা কাচি দিয়ে বেঁধে রাখতে হবে বেঁধে রাখার পর মনে করুন আপনি বা ওই মাছ ধরবেন বুঝবেন কী করে মাছ পড়েছে তখন তো জালগো যখন মাছ পড়ে তখন বোঝা যায় জলের স্রোত দেখলে বোঝা যায় সিস্টেমে অনুযায়ী বোঝা যায় তো যাই হোক এবার বলি দোনের বিষয় বা সুদ হয়তো সুদ ফেলতে গেলে কী হয় কী করতে হবে প্রথমে বাড়ির থেকে গুছিয়ে মাছ মানে চিংড়ি মাছ হোক মানে চারা টাইপ যেটাকে চার চার হিসেবে ব্যবহার করা হবে বঁড়শিতে সেগুলো নিয়ে আসতে হবে নিয়ে বড়শিতে বরিয়ে ভরে নৌকায় গিয়ে বঁড়শিতে ভরেরশি গেঁথে কমপ্লিট করতে হবে তারপরে ডিঙি নৌকা হোক যে নৌকা হোক ছাড়লাম ছেড়ে ওটাকে নিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে টুকটুক টুকটুক করে ছাড়তে ছাড়তে সুদ ছাড়তে ছাড়তে ছাড়তে ছাড়তে যেতে হবে তো সেই মতোভাবে যাওয়া হয় বা যাই আবার তার ভেতরে ওই সুদ কোথাও জড়িয়ে গেলে আবার সেখানে স্লো করতে হয় আস্তে আস্তে জায়গায় দাঁড়িয়ে যেতে হয় সুদটাকে আবার ছাড়িয়ে নিয়ে নদীতে ফেলতে হয় ওফ তো সেই মতোভাবে ফেলতে যদি ভালোভাবে ফেলা যায় ভালো জায়গা দেখে মাছ তো অবশ্যই ধরবে সেইজন্য কোনো চিন্তা নেই সুদ ফেলতে হলো আগা গোড়া বেয়ে বেয়ে বেয়ে বেয়ে নৌকা চালিয়ে চলিয়ে গিয়ে ফেলতা হয় বা ফেলি

একটা বিষয় বলি বেঞ্চ জাল যখন ফেলা হয় বা যখন নদীতে দেওয়া হয় তখন কিন্তু অনেকগুলো আমাদের সিস্টেম বজায় রাখতে হয় আগে আমাকে জানতে হবে এই জায়গায় মানে নোক জালটা ফেললে মাছ হবে কি না মাছ ফেলে ভালো পরে নিয়ে আসতে পারবো কি না এইসব বিষয়ে আমাদেরকে জানতে হয় তো যাই হোক যাই হোক এই মতো অবস্থায় প্রথমে ধরা হলো বা ওইভাবে ধরা হয় আবার দ্বিতীয়ত একটা বিষয়ের ওপর নির্ভর আমরা চলি যেমন ধরুন গ্রামাঞ্চলের দিকে খাল আছে হঠাৎ জল হলো বর্ষা হলো বিল বিল হলো সেই বিলে কীভাবে মাছ ধরব আটল সিস্টেম দেওয়া যাবে পোলো সিস্টেম দেওয়া যাবে আবার সেই সিস্টেম না হলেও দেখা যাচ্ছে আমি আটল পারলাম না দা দিয়ে কষবো দা দিয়ে মারবো আবার একটা জিনিস ভাবতে হবে কীভাবে দা দিয়ে বোধ দেখলাম যে হাঁটু সমান জল সেখানে একটা মাছ তলায় আছে জলে মাটির ধারে আসে দাটা এমনভাবে দিতে হবে মারতে হবে যেন মাছটার গায়ে মাথার সাইডে লাগে তাহলে মাছ আটকে যাবে এবার ধরো মনে করলাম যে আমি পোলো দিয়ে মারবো মাছ দেখে মাছের চতুরর্ সাইড পোলোটা এমনভাবে রাখতে হবে মারতে হবে যেন মাছের ছাড়া এধারে ওধারে এক হাত করে কি কোনো এক ফুট করে জায়গা যেন আমার ওই পোলোর মধ্যে থাকতে পারে মাছটা যেন মাছটা না বেরিয়ে যায় তারপরে পোলোর ভিতরে হাত দিয়ে মাছটাকে ধরতে হবে আবার তারও একটা বিষয় আছে আরও একটা বিষয় সেটা মজার বিষয় যেটাকে আমরা সাধারণভাবে বলি মাছ পোলো দিয়ে কীভাবে ধরবো সেটা তো বললাম আবার ভাবলাম যে পোলো দিয়ে না বললাম আর আটল দিয়ে প্রথমে নেট জাল টা নিয়ে একটু বাঁকা বাঁকা করে বাঁকা হাঁকা করে আমি আবার সেইটাকে একটু বাঁকা বাঁকা আছে এ বাঁকা বাঁকার ভেতর বাঁকায় বাঁকায় প্রত্যেকটা বেঁক বেঁকে বেঁকে একটা করে আটল পাতে হবে এবং সেইভাবে আটলও তুলে আনতে হবে যেভাবে পাতা হয় সেইভাবে আটল তুলতে হবে বা তুলব তারপর আটল থেকে মাছ ঝড়ে নিতে হবে এর সমুদ্রে কতক্ষণ কাটায় মনে করুন আমি সমুদ্রে যাবো ওটা আমার নিজ ওটা তখন নিজের কাছে মনে করলে পাঁচ মিনিটও হতে পারে দশ মিনিটও হতে পারে মনে কর এক ঘণ্টাও হতে পারে পাঁচ ঘন্টা দু ঘণ্টাও হতে পারে পাঁচ ঘণ্টাও হতে পারে কখনও পাঁচ ঘণ্টাও কাটাই কখনও দু ঘণ্টাও কাটাই কখনো এক ঘণ্টাও কাটাই নদীতেোও একই তবে নদীতে অতক্ষণ লাগে না সুধ তুলতে এরকম ঘণ্টা দুই লাগে সুমুদ্রে একটু বেশি সময় লাগে কিন্তু সুদ তুলতে এক ঘণ্টা বেঞ্চ জাল তুলতে এক ঘণ্টা ওই ঘণ্টা দুয়ের মতো লাগে কমপ্লিট করে উঠে আস্তে আস্তে বেশি সময় লাগে না খুব একটা ওই সময় হিসেব করলে আমাদের কাছে এমন কিছু না একটু সময় লাগে আবার সময় কখনও সময় অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই ঘণ্টা দুই আড়াই করে সমুদ্রে ও নদীতে কাটানো হয়